প্রযুক্তি আমাদের শিল্পকে বিভিন্নভাবে সাহায্য করেছে যেমন আগে ট্রেনের টিকিট কাটতে গেলে মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো তাদের বাড়ির কাজ কর্ম ছেড়ে দিয়েও তাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো তারপর তারা টিকিট কাটতে পেতো কিন্তু এখন এই প্রযুক্তির ফলে অনলাইনে সহজেই তারা টিকিটটা কেটে ফেলতে পারে তাদের ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না ফোনে ফোনেও অনলাইনে টিকিট কেটে নিতে পারে তো এই সব ক্ষেত্রে নানা রকম সাহায্য করেছে মানুষকে বা কারোর কোনো শরীর খারাপ হলে তারা ডাক্তার দেখাবে তাদেরকে অনেক দূর যেতে হবে সেক্ষেত্রেও ট্রেনের টিকিট কাটতে গেলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে টিকিটটা কেটে ফেলতে পারবে আর সহজেও সেখানে পৌঁছে যেতে পারবে কিন্তু আগে সেটা হতো না আগে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে টিকিট কাটার পর তারপরে কবে ডেট আসবে তার অপেক্ষা করতে হবে তারপর যখন ডাক্তার দেখাতে যাবে তখন রুগীর অনেক ক্ষতিও হয়ে যেতো কখনো কখনো ক্ষেত্রে ডাক্তার দেখানোর দেরি হয়ে যেতো কিন্তু এখন সেটা হয় না এখন খুব সহজেই ডাক্তার দেখিয়ে ফেলতে পারে কারণ তারা খুব সহজেই অনলাইনে টিকিট কাটার ফলে তারা পৌঁছে যায় চট করে ডাক্তার দেখিয়ে ফেলে তো এই অনলাইনে টিকিট কাটা মানুষকে খুবই সাহায্য করেছে অনলাইনে লাইসেন্স পেয়েছে যে এটা আমাদের কাছে খুব বড়ো মানে উপকার করেছে এই টিকিট বুকিং যেমন বাসের টিকিট বুক করতে গেলেও আমরা সেটাও অনলাইনে বুক করতে পারবো